যেহেতু আমি শহরে থাকি সেখানে ফ্ল্যাটে থাকি তো সেখানে সেলাইয়ের কাজ সম্বন্ধে আমি তেমন কিছু জানতাম না এবং সেখানে হচ্ছে সেরকম কোনো লোকও সেলাই সম্বন্ধে আমাকে জানাতো না কারণ তারা আরও গুরুত্বপূর্ণ অনেক কাজে ব্যস্ত থাকতো আমিও আমিও পড়াশুনোর চাপে তেমন সেলাই করতে পারতাম না কিন্তু যখন আমি ছুটিতে গ্রামের বাড়িতে যেতাম সেখানে সেখানে মানুষজনের তো অত হচ্ছে কাজ বাজ নেই তো তারা বাড়িতেই বসে থাকতো তাই তারা ওই সেলাই কাজই করতো তা তাদেরকে দেখে আমিও একটু আধটু কিছু শিখতাম তারপরে এক আমার একজন সে বৌদি বললো যে তুমিও তো সেলাইয়ের কাজে আগ্রহী করতে পারো সে কিন্তু আমি তো তখন পারতাম না কিন্তু তাদের কাছ থেকে শেখার পর তারা বলতো যে নাকি কাজ খুবই ভালো হচ্ছে তাই আমি সেখানে শিখে আবার যখন শহরে ফিরে এলাম শ তখন আমি শহরে সেলাই মেশিনের কাজ শুরু করলাম এবং সবাই তখন বললো যে আমার কাজ নাকি খুবই ভালো হচ্ছে তাই আমার মালিকানাধীন কিছু গুরুত্বপূর্ণ সেলাই আইটেম যেমন ট্রেড ট্রেড উল মেশিন ইত্যাদি আরও অনেক কিছুই আছে আর সেলাই ভালো করতে আরও অনেক কিছুরই প্রয়োজন হয় যেমন উন্নত উল সুতো তারপরে সুচ আর হচ্ছে রভিল সুতো কাপড় ভালো ধর আরও আছে ভালো উন্নত মানের কাপড় আরও অনেক কিছুই প্রয়োজন হয় আমি কিনতে আমি কিনতে চাই আরও উন্নত মানের কাপড় সুতো উল আর হচ্ছে আরও অনেক ভালো ভালো জিনিস